হ্যাঁ কীভাবে গরুর রোগ হয় ওই ঠান্ডার কালেই ঠান্ডা লাগে আমাদের একটা গরু ছিল এরকম সন্ধ্যেবেলা খাইয়ে টাইয়ে তুলেছিলাম সকালবেলা দেখি যে গরুটা তো বাদায় নিয়ে যাব বলে ধরেছিলাম তা গরুটাও উঠতে পারছে না জ্বরেতে পুড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে আমরা ডাক্তারের কাছে ফোন করে ফোন করে ডেকে আবার ইনঞ্জেকশন দিয়েছে দিয়ে ওষুধ দিয়ে ওষুধ খেয়ে গিয়ে তারপর দেখি একটু হাঁটছে তার পরে ওই আমার একটা কাকা ছিল কাকা কাকাদের ছিল গরু হাম দেখি হাম হয়ে গা হাত পা পুরো পুড়ে গিয়েছে পক্স টাইপের মতন হয়েছিল হয়ে পুরো গা হাত পা পুড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে তার কদিন বাদে সঙ্গে সঙ্গে নয় তার কদিন বাদে নিয়ে গিয়েছিল ডাক্তারখানায় বলেছে গরুর ডাক্তারখানায় নিয়ে গিয়েছিল বলছে বলে বলে তোমরা আগে থাকতে নিয়ে আসোনি কেন এর গা হাত পায়ে কী অবস্থা হয়েছে পুড়ে কালো হয়ে তা মলম দিয়েছিল কত রকমের ধরনের ওষুধ দিয়েছিল দিলে ওষুধ খেয়ে মলম লাগিয়ে দেখি অনেকটা ডেকেছে কী আমার একটা ওই ওই লোক ওই কাকাদের একটা বিরাট বড় গরু ছিল গরু থাকার পরে হচ্ছে গিয়ে এক একদিন রাত্রিবেলা খাইয়ে টাইয়ে তুলেছে সকালবেলা উঠে দেখে না কী বড় বড় পকস হয়েছে গায়ে হয়ে তার কদিন বাদে দেখে না পুড়ে পুুড়ে যাচ্ছে বলি কেন পুড়ে পুড়ে যাচ্ছে তার পরে দেখে যে ওই ছোট গরুর হয়েছিল ওর থেকে বড় গরুর হয়েছিল হওয়ার পরে তা ডাক্তারখানায় নিয়ে গেলে এরকম মলম টলম দিয়েছিল লাগিয়ে অনেকটা সেরে গিয়েছে এখন সেই গরুটা বাচ্চা দিয়েছে বাচ্চা দিলে দুধ দুধ দেয় দিলে আমরা ওগুলো বিক্রি করি আমাদের এরকম একটা গরু ছিল বিরাট বড় ঈদেতে বেচব বলেছিলাম বেচ বেচতে গিয়ে হচ্ছে কী কষ্ট জ্বর গরুটার জ্বরও হয়েছিল তারপর ডাক্তার দেখিয়ে তারপর একটু সারে